না আমি কখনও ব্যাঙ্ক থেকে ঋণ নিইনি ব্যাংকের সাথে আমার এমনি ট্রানজ্যাকশান বা অন্য কোনো আদান প্রদান সবই খুব ভালো আর এটাকে আরও ভালো আর সহজ আর মসৃণ করতে এখানে আরও স্মার্ট টেকনোলজির দরকার আর কিছু স্মার্ট মানুষজন যারা এই আদান প্রদানটাকে আরও সহজভাবে গড়ে তুলতে আর সাধারণ মানুষ যারা আছেন তাদের যাতে কষ্ট বা অসুবিধা না হয় সেই দিকে নজর রাখতে সাহায্য করবে